হ্যাঁ বলুন সমস্যা বলুন

আপনার ভেতর মনের ভেতর কি মানে ভয় ভয় লাগে অন্ধকারে অন্ধকারে উঠলে অন্ধকারে ভয় লাগে বা উঁচুতে উঠলে ভয় লাগে আর মনে হয় কী যে ঘরের ভেতরে গেলেও মনে হয় বাইরে গে বাইরে ভালো লাগবে আবার বাইরে গেলে মনে হয় ঘরের ভেতরে ভালো লাগবে এরকম আর যেটা হচ্ছে যে আপনার মানে কোনো জায়গাতে ঠিকঠাক শান্তি পাওয়া যায় না আচ্ছা আপনি কি অতিরিক্ত টেনশন করেন কোনো কিছু চিন্তা করেন এত টেনশন কিসের এই বয়সে শুনুন এখন টেনশন এরকম করলে হবে না হুম মেন্টালিভাবে হুম এগুলো টেনশনের জন্য হয় হ্যাঁ মেন্টালি এবং ফিজিক্যালি দু দিক থেকেই ফিট থাকতে হবে খাবার খাবেন আর একটু খুশি থাকবেন আপনি এই টেনশনগুলো ছাড়বেন তার পরে তো মানে আপনি ফিট হবেন তবে তো আপনার খাবারের চাহিদা আপনার শরীরের যত এনার্জি সবই তো আপনার ওই টেনশনে চলে যাচ্ছে ডিপ্রেশনে ভুগছেন আপনি হ্যাঁ আর জানেন আজকালকার যুগে ডিপ্রেশন একটা বড় রোগ ডিপ্রেশন থেকে বাঁচতে হলে সবসময় হাসিখুশি থাকবেন আপনি কিছু কাজ করেন বাড়িতে কোনো কাজ মানে করেন না এমনি বাড়িতে রান্নাবান্না এগুলো আর কোনো পার্ট টাইম জব বা কিছু করেন না আপনি পারলে একটু বেশি বেশি বই পড়ুন বা সিনেমা দেখুন বা সিরিয়াল দেখুন হ্যাঁ যাতে আপনার মাইন্ডটা সবসময় ব্যস্ত থাকে অন্য দিকে ডাইভার্ট হয়ে থাকে বুঝতে পারলেন কারণ হ্যাঁ টেনশন যদি না করেন তাহলে এগুলো হবে না হ্যাঁ হ্যাঁ আপনি ওই তো বললাম এক কথায় আপনি ডিপ্রেশনে ভুগছেন হুম এগুলোর একটাই উপায় আপনাকে টেনশনমুক্ত থাকতে হবে মাইন্ড ডাইভার্ট করতে হবে হুম আপনি অনেকক্ষণ ধরে মানে একই জায়গা একই খাবার খেতে ভালো লাগে না তার পরে আপনার এরকম হয় কী লোকে অনেক লোকের সামনে গেলে যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ কেমন যেন অস্থিরতা বোধ হচ্ছে হুম এগুলো টেনশনের জন্যই হয় ডিপ্রেশনের জন্য হয় তো প্রথমত আপনাকে টেনশন ফ্রি থাকতে হবে দ্বিতীয়ত মাইন্ড ডাইভার্ট করতে হবে মাইন্ডটাকে ডাইভার্ট করতে হবে সবসময় ব্যস্ত থাকতে হবে হাসি কোনো ফানি সিনেমা দেখুন বা কোনো ইয়ে করুন আপনি ওই সিরিয়াল দেখুন বা কপিল দেব যে শোটা আছে কপিল শর্মা ওই শোটা দেখুন যেগুলোতে একটু খুশি হবেন আর কি খুশি থাকবেন সেই শোগুলো দেখুন ঠিক আছে না এটার ওষুধ দিচ্ছি কয়েকটা মেডিসিন দিচ্ছি আমি হ্যাঁ কিন্তু ওষুধে এটা আপনার ঠিক হবে না এটা মনে রাখতে হবে আপনি যত ওষুধ খান ওষুধে ঠিক হয় না এসব ওষুধ রোগের হয় এটা হচ্ছে আপনার মেন্টাল ডিপ্রেশনে পড়ে গিয়েছেন ডিপ্রেশন থেকে বেরোতে ওষুধ না আর একটু ঘুরতে যান না হয় কোথাও ফ্যামিলি নিয়ে কোথাও একটু বাইরে ট্যুরে চলে যান ঠিক আছে তাহলে হ্যাঁ আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এগুলো খান আর এই সব ইনস্ট্রাকশনগুলো ফলো করুন